আমি কিছু দিন আগে নিউ মার্কেটের ওখান মে যে ক্যামেরা গলি আছে ঠিক আছে সেখান থেকে একটা ক্যামেরা কিনি যেটা হচ্ছে নিকন ডি সেভেন ফিফটিন তো এটা খুবই হালকা এবং এর লেন্স অফ কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং এর পিকচার কোয়ালিটি এ জুম ঠিক আছে এর ভিডিওগ্রাফির কোয়ালিটি যথেষ্ট সুন্দর ঠিক আছে আমি এটা নিয়ে খুবই স্যাটিসফায়েড তো ক্যামেরাটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট এতে আমার কোনো অভিযোগ নেই ক্যামেরাটা আমার খুবই পছন্দের ফটোগ্রাফি আমার খুব পছন্দের একটা জিনিস তো সে ক্ষেত্রে ক্যামেরাটা আমাকে খুবই হেল্প করছে এবং এর পিকচার কোয়ালিটি এটা এতটা হ্যান্ডেলিংয়ের সুবিধে এবং এটা অপরেট করার স খুবই ইজি তো সে ক্ষেত্রে ক্যামেরাটা গ নিয়ে আমি খুবই সন্তুষ্ট